ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়ার মতো মশাবাহিত অসুস্থতা প্রতিরোধ করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত অনেক পদ্ধতি অনুসরণ করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্যগুলি হলো এক নাম্বার প্রতিদিন আমাদেরকে বাড়ির পাশের যে ড্রেন অর্থাৎ নর্দমাগুলি রয়েছে সেগুলি যাতে জল না জমে তার ব্যবস্থা করতে হবে কারণ জমা জলে মশা সবসময় ডিম পাড়ে আমাদের বাড়িতে যে বালতি খোলা অবস্থায় দীর্ঘ দিন ধরে জল জমা থাকে সেই বালতি খোলা অবস্থায় রাখবো না আর খোলা অবস্থায় রাখলে সেখানে জল জমতে দেবো না এছাড়াও বাড়িতে অনেক সময় আমরা দেখি বাড়ির গাছের টবে অনেক জল জমে আছে সেই জলগুলো যাতে না জমে তার সুবন্দোবস্ত করবো বাড়িতে আমাদের যে গৃহস্থালির আবর্জনা ফেলার যে জায়গা থাকে সেই জায়গা যাতে প্রতিদিনকার প্রতিদিন পরিষ্কার করা হয় তার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকবো এছাড়া বাড়ির সামনে রাস্তাগুলিতে প্রতিদিন ব্লিচিং পাউডার ইত্যাদি দেওয়া যেতেই পারে